হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো শুনছি বলো হ্যাঁ বলো মা সেটাই বলছে যাইহোক খাটনিও তো অনেক খাটনিটাও তো অনেক সে কোন সকালে বেরোনো ঘুরে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে কাজ বলো হ্যাঁ তো আর ডেঙ্গু ডেঙ্গুর ব্যাপারে তো দেখো প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে তো দেখতে হচ্ছে জল জমে আছে কি না তাদের কারুর জ্বর হয়েছে কি না কাজ কিন্তু অনেক এবার মাসিক বেতনটা বাড়ানো দরকার জানো তো এত কম এত কম

হ্যাঁ সেটাই তো তাহলে দেখো সবাইকে বলো তাহলে একদিন এই নিয়ে আমরা একটু বসি কথা বলি কাকে বলা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো হ্যাঁ বলো আমাকে তাহলে তুমি বলো কবে যাচ্ছো আমি যাবো ঠিক আছে হুম

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ